পশ্চিমবঙ্গে বিনোদনের ঐতিহ্যবাহী উপায়গুলি হল যেমন নাটক থিয়েটার যাত্রা কীর্তন রবীন্দ্রগীতি বিশেষত পয়লা বৈশাখ এবং পঁচিশে বৈশাখকে কেন্দ্র করে রবীন্দ্রসঙ্গীত এবং নৃত্য অনু করা হয় এবং পুরুলিয়া অঞ্চলে বিশেষত বিনোদন হিসাবে এখানে গ্রামীণ অঞ্চলে কীর্তন এবং ছৌ নৃত্য অনুষ্ঠিত করা হয় এবং বাউল গান বিশেষত বাঁকুড়া এবং বীরভূমের কিছু অঞ্চলে প্রসিদ্ধ এছাড়া কলকাতা এবং কলকাতা অঞ্চলে বিনোদন হিসাবে মূলত তারা ওই ছোটখাটো নাটক এবং থিয়েটারকে কেন্দ্র করে তাদের বিনোদন বিনোদিত হয়